হ্যাঁ বাংলা আমার প্রিয় শব্দ এবং বাক্যাংশ এবং কেন তার কারণ হল বাংলা আমাদের মাতৃভাষা আমরা বাংলাতে জন্মগ্রহণ করেছি এই বাংলার জন্যই আমাদের আমরা গর্ব বোধ করি তার কারণ এই বাংলাতে অনেক রকম কিছু গল্প গদ্য পদ্য অনেক রকম গল্প ভাষা আমরা বুঝতে পারি তার ফলে আমাদেরকে বাংলার ভাষা নিয়ে গর্ব বোধ করতে আমরা অহংকার বোধ করি এই বাংলার মাটিতেই অনেক ভাষা অনেক নানান রকম কবি জন্মেছেন যেমন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এরা বাংলা ভাষাতে বাংলাতে বাংলার মাটিতে জন্মেছে বাংলা ভাষায় বাংলা ভাষা নিয়ে পড়াশুনা করেছে যার ফলে আমরা বাংলা ভাষা নিয়ে গর্ব বোধ করি এই কারণে